আমার সবথেকে প্রিয় যে দিকটি হলো সেটি হলো ভালো ফসল হওয়া সে সবজিই হোক বা ধানই হোক বা যে কোনো ধরনের কৃষির ক্ষেত্রে ফুলই হোক বা বাড়িতে শখের বশে চাষ করা যদি ভালো ফসল হয় সেই সময়ে একটা আলাদা আনন্দ আলাদা খুশি মনের মধ্যে কাজ করে হ্যাঁ যে জিনিসটা আমার সবথেকে বেশি ফসল কাটা ফসল বাড়িতে তোলা হ্যাঁ সবাই মিলে একসাথে আনন্দ করে ফসল ঝাড়াই মাড়াই করা সবজি সবজি হলে সবজির পরিচর্যা করা সেগুলো বাজারজাত করা বাজারে হলে যে বাজারে নিয়ে যাওয়া বিক্রি করা একটা আলাদাই অনুভূতি সবজি টবজি যদি খুব ভালো হয় হ্যাঁ সেই অনুভূতিটা একদম আলাদা এ সে ফসল কষ্ট করে এত কষ্ট করা সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না হ্যাঁ যদি না ভালো ফসল হয় এবং নিজে হাতে করে সেগুলো যদি এ করা যায় নিয়ে আসা যায় বাড়িতে নিজে হাতে করে তোলা যায় যদি সঠিকভাবে নিয়ে আসা যায় তার মতো আনন্দ আমার মনে হয় আর হয় না